হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ নদীয়া সংবাদ তো আমাদের কাছে আছে না এটা প্রত্যেকদিন তো আসে না তবে সপ্তাহে এক দিন রাখি সাপ্তাহিক পত্রিকাটা আমরা রাখি না না নদীয়া নদীয়া সংবাদ দৈনিক পত্রিকাটা আর একটা সাপ্তাহিক পত্রিকা আছে মাসিক পত্রিকাও পাবলিশ করা হয় কিন্তু তার মধ্যে আমরা ওই সাপ্তাহিকটা রাখি আর মাসিকটা রাখি হ্যাঁ আপনার বাড়িটা ঠিক জানতে পারি

ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে ও আচ্ছা প্রত্যেকদিনের পত্রিকা হিসেবে আপনি আনন্দবাজার নিতে পারেন বর্তমান নিতে পারেন এ দুটো নিতে পারেন হ্যাঁ আমাদের সবই রয়েছে প্রতিদিনও নিতে পারেন আপনি তবে এ দুটো বেশি চলছে আনন্দবাজার বর্তমান এ দুটো বেশি চলছে

কাস্টমারদের মত অনুযায়ী আনন্দবাজার তো সব চাইতে বেস্ট না আপনাকে গিয়ে তো লেখাতে হবে না কিন্তু আমাদের যিনি যাবেন পত্রিকা আপনাকে দিতে আপনাকে একটা মাসিক চুক্তি একটা রেজিস্টারে করে নিতে হবে যে আপনি মাসের শেষে এক মাসের পরে আপনি টাকা পে করবেন সেটুকু হলেই হবে না না আপনাকে আসতে হবে না ওই আমাদের যিনি আপনাকে পেপার দিতে যাবেন উনিই আপনি আপনার সাথে এ ব্যাপার নিয়ে কথা বলে নেবেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলে দেবো হ্যাঁ আপনার পাঠিয়ে দেবো কালকে হ্যাঁ ধন্যবাদ